আমি একটি গত চারদিন আগে রাউল স্টোর থেকে একটি শ্যাম্পু নিয়েছিলাম সেই শ্যাম্পুটি খুবই খারাপ ওই শ্যাম্পুটিতে ফেনা হয় না এবং চুলও উঠে যায় ভবিষ্যতে আমি ওই শ্যম্পুটি আর কোনোদিন ব্যবহার করবো না